অনেকেই কৃষিতে নিযুক্ত না হওয়া বেছে নিয়েছে কারণ কৃষিকাজে অনেক পরিশ্রম লাগে অনেক হার্ডওয়ার্ক লাগে এবং এমন কি যে অর্থ মানে ব্যয় করে সেই তুলনায় পাওয়া যায় না মানে ফসল পাওয়া যায় না তাই কৃষিকাজ সবাই মানে করতে চায় না এই জন্যে কৃষিকাজটা অনেকে বেছে নেয় না এ বিষয়ে গুরত্ব কৃষিকাজের গুরুত্ব অনেক আছে কৃষি ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না আমরা ফসল পাবো না খাবার পাবো না কৃষি ছাড়া এবং কৃষি ছাড়া কিছুই চলবে না তাই টাকা দিয়েও মানে মিলবে না কৃষিকাজ না করা হয় টাকা দিয়েও কোনো কিছু পাওয়া যাবে না তাই কৃষিকাজ করতেই হবে আমাদেরকে না হোক অন্য কাউকে করতেই হবে কৃষিকাজ তাই কৃষিকাজ ছাড়া কোনো কিছু চলবে না